আমার এলাকায় স্বাস্থ্যসেবা খাত বলতে গেলে স্বাস্থ্যসেবা খাত এবং শহর শহরের তুলনার মধ্যে করতে গেলে স্বাস্থ্যসেবা যে আমাদের লোকালে কিছু কেন্দ্র রয়েছে অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্র সেখানে হয়তো সব ধরনের ট্রিটমেন্ট করা সম্ভব না অর্থাৎ আপাতকালীন কিছু ছোটো ছোটো চিকিৎসা অর্থাৎ কিছু পরিমাণে কেটে যাওয়া পায়ে হঠাৎ করে আঘাত লাগা ব্যথা পাওয়া বা কিছু পরিমাণে রাস্তায় অঘটন ঘটে গেল সেখান থেকে সেটাকে একটু ফার্স্ট এড দিয়ে মেরামত করা সেইগুলো হয়তো স্বাস্থ্যকেন্দ্রে হয়তো ভালো পাওয়া যেতে পারে কিন্তু শহর এলাকার সঙ্গে তুলনা করলে শহর এলাকায় যে বড় বড় ধরনের ডাক্তার বসে অর্থাৎ প্রতিটা রোগের জন্য আলাদা আলাদা ধরনের ডাক্তার বসে তারা যেরকমভাবে ট্রিটমেন্ট করতে পারবে সেটা হয়তো স্বাস্থ্যকেন্দ্রগুলোয় পাওয়া খুবই অসম্ভব কারণ স্বাস্থ্যকেন্দ্রে একটি মাত্রই ডাক্তার থাকে যে কিনা তাকে সারা দিনটা পর্যন্ত রোগ দেখতে হয় এবং এই ধরনের ডাক্তার সব ধরনের চিকিৎসা হয়তো করতে পারে না অর্থাৎ সব কিছু চিকিৎসা অল্প অল্প করে ওপর ওপর দিয়ে করে দিতে পারে অর্থাৎ পুরো ভেতর গভীরভাবে ট্রিটমেন্ট করতে পারবে না আর শহর এলাকায় যে ডাক্তারগুলো থাকে যেগুলো একটু স্পেশালিস্ট থাকে অর্থাৎ পেটের জন্য আলাদা ডাক্তার কিডনির জন্য আলাদা ডাক্তার এবং কী পায়ে ব্যথা হলে আলাদা ডাক্তার হাড়ে ব্যথা হলে আলাদা ডাক্তার মাথা ব্যথার আলাদা ডাক্তার তাই জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কিন্তু একটা ডাক্তারেই সবগুলো ট্রিটমেন্ট করে এবং সব সবসময় এটা মনে রাখবেন যে কোনো মানুষ সব বিদ্যা হয়তো একসঙ্গে অর্জন করতে পারে না তাই জন্যই স্বাস্থ্যকেন্দ্রে যে চিকিৎসাগুলো হয় সেগুলো থেকে রোগীকে সারতে হয়তো এক মাস হতে পারে বা কোনো কোনো সময় আবার রোগী সারতেও পারে না কিন্তু শহর এলাকায় যে ডাক্তারগুলো থাকে সেইগুলো একবার চিকিৎসাতেই হয়তো ঠিকমতো করে দিতে পারে কারণ তারা সে সব ক্ষেত্রে স্পেশালিস্ট হয় আরও ওটা হাসপাতালের যে সমস্ত রয়েছে অর্থাৎ স্থানীয় এলাকায় যে হাসপাতালে সেরকম কোনো ব্যবস্থা নেই কিন্তু শহর এলাকায় যে হাসপাতাল রয়েছে সেখানে থাকার হয়তো রোগীদের থাকার একটা খুব ভালো ব্যবস্থা রয়েছে এবং সেখানে চিকিৎসাটা অনেক ধরনের সুবিধা রয়েছে এবং সবথেকে বড় উদাহরণ দেওয়া যায় যে শহর এলাকায় অবস্থিত বর্ধমানের যে মেডিকেল কলেজ সেখানে তো হাসপাতাল তো রয়েছে খুব বড়সড় হাসপাতাল সেখানে প্রত্যন্ত গ্রামের লোকেরা পর্যন্ত এসে চিকিৎসা করতে পারে এবং সেখানে কম খরচাতে অর্থাৎ শুধুমাত্র দু তিন টাকাতেই তারা তাদের রোগগুলো দেখাতে পারে এবং তারা রোগ নিরাময়ও হয় এমন নয় যে শুধুমাত্র দেখিয়ে চলে যেতে পারে তাদের রোগটা সেরকম সারিয়ে তোলারও মতো ডাক্তার রয়েছেন